আমি পুরুলিয়ার ভ্যালু স্টোর থেকে দুটো প্যালাজো কিনেছিলাম প্যালাজোগুলির কালারটা খুব সুন্দর এবং কাপড়টাও খুব ভালো এবং এটি গরমে পরার জন্য খুব আরামদায়ক